আমাদের গ্রামের স্থায়ী ঠাকুর বলতে আমরা বড় ঠাকুর অর্থাৎ গ্রহরাজ ঠাকুরকে তথা শনি ঠাকুরকে আমরা মানি এবং হ্যাঁ তার সমস্ত আচার রীতিনীতি আচার আচার আমাদের বাড়িতে পালন করা হয়